পশ্চিম বর্ধমান জেলায় প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি হল অঙ্গনওয়ারী সরকারি বিদ্যালয় যার মাধ্যমে শিশুদের শিক্ষাদানে সুবিধা হয় এবং শিশু ও মা নানানভাবে সাহায্য পেয়ে থাকে সরকারি স্কিম খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যার মাধ্যমে পিছিয়ে পড়া দরিদ্র মানুষেরা খাদ্যের যোগান পেয়ে থাকে তাছাড়া কন্যাশ্রীর মাধ্যমে বালিকারা উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে দরিদ্ররা তাদের অসুখ বিসুখ হলে সুবিধা পেয়ে থাকে সরকারি হসপিটালে চিকিৎসার সুযোগ পেয়ে থাকে শহরবাসী তাছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ হয়ে থাকে স্বাস্থ্যসাথীর দ্বারা